গ্রামে বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে এমন বিভিন্ন জিনিসগুলি হলো এবং কৃষিকাজে বিদ্যুতের ওপর নির্ভরশীল এমন কিছু বিষয়গুলি হচ্ছে শ্যালো পাম্প যেখানে মোটরের সাহায্যে জল নিয়ে ফসলে জল দেওয়া হয় এবং যখন ফসল ঝাড়াই করা হয় তখনও বিদ্যুতের মাধ্যমে মোটরের সাহায্যে ফসল ঝাড়াই করা হয়